আমি গর্বিত কারণ আমি বাঙালি আমার বাং বাংলা ভাষা আমাকে গর্বিত বোধ করায় বাঙালি হয়ে জন্ম নিয়ে দরিদ্র মানুষের পাশে থাকি এটা আমার খুব গর্বের আমি একটি সংস্থার সাথে পরোক্ষভাবে যুক্ত হয়ে দরিদ্র মানুষের পাশে দাঁড়াই তাদের খাবার পোশাক সরবরাহ করে থাকি নানা সময়ে শীতকালে বস্ত্র প্রদান করা হয় তাদের শীত থেকে মুক্ত পাওয়ার জন্য গরমে খাবার শীতকালে খাবার নানা সময়ের জন্য তাদের খাবার সরবরাহ করা হয় দরিদ্র মানুষ তারা নিজেদের জীবনের বিলাসবহুল স্বাচ্ছন্দ্য বাদ রেখে তারা নিজেদের দৈনন্দিন জীবন পালন করার নানা প্রতিকূল অবস্থার মধ্যে দিয়ে যায় এই প্রতিকূল অবস্থাকে জয় করার জন্য আমি এবং আমার এই স্বেচ্ছাসেবী সংস্থা এগিয়ে যাই তাদের সাহায্য করার জন্য গ্রীষ্ম ঋতুতে পথের পথিককে জলপান করানোর জন্য আমরা এগিয়ে যাই এই সকল কাজ করার জন্য আমি গর্বিত আমি চাই যেন আমি আরও যেন মানুষের পাশে থাকতে পারি তাদের সেবা করার জন্য তাদের প্রতিকূল অবস্থাকে যেন আমি আমার নিজের প্রতিকূল অবস্থা মনে করে লড়াই করে যেতে পারি